হ্যালো ও কোথা থেকে ও আচ্ছা হ্যাঁ বলুন কী কী বলছেন বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে সে আপনি কি এখানে আমার কাছে এসে নিয়ে যাবেন হম হোম ডেলিভারি দিলে ভালো হত হোম ডেলিভারি তো আমাদের না এ হ্যাঁ হবে কিন্তু দুদিন দেরি হবে আমার এখন ছেলেরা তো ছুটিতে আছে পর কদিন পরে আর তাহলে কদিন পরে দিলে ভালো হতো না কদিন পর আপনি এক কাজ করুন না আমার দোকানে আসুন তাহলে আমার আমারও ভালো হয় আপনারও ভালো হবে এই ছাত্র বন্ধু চাই বইটা হ্যাঁ ঠিক আছে আমি দেবো তো আপনি আসুন আমার দোকানে এলে ভালো হয় কিন্তু আমার ছেলেরা তো এখন কেউ নেই না এখন কালী পুজো না হুম কালী পুজোর জন্য না কালী কালী পুজো হলো আপনি দেখুন আমার বইয়ের দোকানে এল আপনি অনেক রকমের বই তো দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চাই হম ক্লাস ফাইভ ক্লাস ফোর হম ছাত্রবন্ধু চাই আমার দোকানে তো সবই আছে আপনি তো সবই পাবেন না ইয়ে হোম ডেলিভারি দিলে ভালো হত সে তো আমি বুঝতেই পারছি যে আপনি হোম ডেলিভারি চাইছেন তাহলে কিন্ত আমার দুদিন দেরি হতে পারে এ বইটা পাঠাতে আচ্ছা আপনার চার্জও বেশি লেগে যাবে কত টাকা নেবেন চারজে তো আমার একশো টাকা করে ছেলেদের জন্য তো লাগবেই